ভারতবর্ষের প্রধান জীবিকা হল কৃষিকাজ পৃথিবীর অর্ধেক মানুষই চাষ বাস করে জীবিকা নির্বাহ করে কৃষিকাজ যদি না থাকতো আমাদের মত মানুষ না খেতে পেয়ে মরে যেত কৃষিকাজ আছে বলে আমাদের মত মানুষ ন্যায্য দামে ধান আলু সবজি ইত্যাদি কিনে খেতে পারছে জলের জন্য কৃষিকাজ অনেকটা পিছিয়ে গেছে কারণ এখন জলের প্রচুর ঘাটতি হচ্ছে যাতে চাষিরা টাইম মতো জল পাচ্ছে না যাতে চাষ বাসের খুব ক্ষতি হচ্ছে সরকার এখন যে লোনগুলো করেছে তাতে কৃষকদের অনেকটা সুবিধা হয়েছে তারা চাষের সময় লোন নিচ্ছে আবার ফসল উঠে গেলে তাতে লোন শোধ করছে বা তাদের লাভ কিছু থাকতে কিন্তু ওই জলের সমস্যার জন্য তারা ঠিকমতো চাষ বাস করতে পারছে না মানুষের কাছে অনুরোধ চাষিদের একটু জলের ব্যবস্থা করে দেওয়া হোক বা তাদের চাষ বাসের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক